একটি ভালো খেলাকে আরো ভালো বানানোর জন্য অনেক কিছুই প্রয়োজন বলতে গ্যালে যখন একটা ভালো খেলা আমরা খেলি সেটা মোবাইল হোক কি মাঠে সেটা যদি ধৈর্য নিয়ে বা ভালোভাবেই খেলার ভালো হয় যেমন আমি পাবজি খেলি খুব এখন ইন্ডিয়াতে সেটাকে বিজিএমআই বলে ব্যাটেল কম্যান্ড অফ মোবাইল ইন্ডিয়া সেই খেলাটার যদি চার চারটে ফ্রেন্ড যদি খুব ভালোভাবে খেলা হয় তো খেলা জিততে পারি একে অপরের আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে সাপোর্ট করলে একটা খেলা জেতা যায়

আরো ভালো খেলার বানানোর জন্য টিমের কোঅর্ডিনেশান খুব ভালো দরকার তো একটা ভালো খেলাকেও ভালো করার জন্য একটা টিমওয়ার্ক প্রয়োজন এটা আমার মত